হ্যালো কে হ্যাঁ বলুন বলুন ভালো আছেন তো আপনি হুম ভালো কাটাচ্ছি আপনি

হ্যাঁ হ্যাঁ বলেছিলেন আপনি ঠিক আছে আমি যদি কোথাও দেখি তাহলে আমি আপনাকে ফোন করবো নাহলে পশু দপ্তরের ওখানে পাঠিয়ে দেবো হ্যাঁ পড়াশোনা ভালো চলছে এখন পুজোর ছুটিতে আছি তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যেখানেই দেখবো সেখানে আপ যেখানে দেখবো সেখান থেকে আপনাকে ফোন করে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যেখানে দেখবো আমি যেখানে দেখবো সেখানে সেখান থেকে আপনি আমি আপনাকে ফোন করবো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ভালো করবো হ্যাঁ হ্যাঁ আমি যেখানে দেখতে পাবো সেখানে বলবো হুম হুম